উন্নত পৃথিবী পৃথিবী তো উন্নতি লাভ করেছে আমরাও উন্নত হয়েছি আগেকার মানুষ যেমন ছিল তার থেকে অনেকটা বেশিই আমরা উন্নত কিন্তু মানুষ এখন এই উন্নতর হওয়ার মানে যে জায়গাটা সেই জায়গাটার অপব্যবহারও করছে তো সেই অপব্যবহারটা ঠিক না মানুষকে সেই জায়গাটাকে দেখের দেখতে হবে যে সে কেমনভাবে চলছে কীভাবে কী করছে একটা জিনিস আমাদের হাতে যেমন এখন একটা ফোন আমাদের ফোনটা আগে যেমন ছিল থেকে অনেক বেশি অ মানে উন্নত ফোন আমাদের হাতে এখন তো সেইটার সঙ্গে মানুষ মানে নিয়ে ব্যবহার করছে কিন্তু তার অপব্যবহারও করছে তো সেই উন্নতর কী মানে যেখানে অপব্যবহার হবে মানুষ তো জানছে যে সেটা আমার ভালোর জন্যে করা তো সেটা অপব্যবহার করা উচিত না কিন্তু সেটা হচ্ছে তো সেইটা আমার মতে ঠিক না তো সেইখানে তো মানুষের মানসিকতাটাই উন্নতি হয়নি আশেপাশে যা আছে তা উন্নত হয়েছে ঠিক আছে